হ্যাঁ আমার এখানকার এলাকার সিস্টেম খুব একটা খারাপ না ভালোই এবার যদি কোনো বড় রকম সমস্যা বলতে এবার কী বোঝাতে চাইছেন কোনো প্রাকৃতিক বিপর্যয় না কী এবার দেখুন যদি কোনো প্রাকৃতিক বিপর্যয় হয় তাহলে তো সেখানে সরকার বিভিন্ন রকমভাবে সাহায্য করেই এছাড়াও ধরুন কোনো মানুষ যদি কোনো দুর্ঘটনা ঘটল সেখানেও সরকার তাকে টাকা দিয়ে তার পরিবারকে সাথে পাশে থেকে সাহায্য রকমভাবে অনেকরকমভাবে সাহায্য করে এছাড়াও আমাদের এখানে যারা পাড়া প্রতিবেশী থাকে তারাও একে অপরকে বেশ হেল্প করে তারা একে অপরের বেশ সহানুভূতি দেখায় সাহায্য দেখায় তো আমি বলব সবদিক থেকে মোটামুটি আমাদের এখানে বেশ ভালোরকমভাবেই কেটে যায় এবং বড় ছোটো সমস্ত সমস্যার পাশাপাশি এখানে আমরা সবাই সবারই পাশে থাকি যার কারণে বড়সড় সমস্যাতে আমাদের বেশ ভালোরকমভাবেই কোনোরকম কোনো অসুবিধা হয়নি এখন অবধি চলেই যায় প্রায়